আমার বাড়িতে তৈরি বিভিন্ন পানীয় জল যেগুলো আমি বাড়িতে তৈরি করি যেগুলি শরীরের জন্যও খুবই প্রয়োজনীয় যেমন লবণ চিনির জল একটা গ্লাসে এক গ্লাস জলের মধ্যে দু চামচ লবণ চার চামচ চিনি মিশিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখতে হবে যাতে ওই জিনিসগুলো যেন জলের মধ্যে ভালোভাবে মিশে যায় তার তারপরে ওই জলটি আমরা খাই যেটা খুবই শরীরের মধ্যে শরীরের জন্য খুবই প্রয়োজনীয় সব ওই অ্যাসিডিটি হলেও মানুষ ওই জলটা খায় আর যেমন টক দইয়ের শরবত খাই টক দইয়ের শরবত গরমের সমায় খুবই প্রয়োজনীয় মানুষের যেটা শরীরের অত্যন্ত প্রয়োজনীয় গরম থেকে বা গরমের জন্য শরীরে অনেকটাই প্রয়োজনীয় বেলের শরবত বেলের শরবত ওরকম গরমে মানুষকে খুবই সাহায্য করে বেল আসলে শরীরে বেলের শরবত আসলে শরীর খুবই ঠান্ডা করে বেলের শরবত গরমের সময় খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় এ বেলের শরবত বেল ফাটিয়ে নিয়ে সে বেল ফাটিয়ে নিয়ে বেলের শরবত বেলটাকে ভালোভাবে দানা থেকে ছাড়িয়ে ওই শাঁসটা বার করে সোম জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে শরবত তৈরি হয়ে যায় যেটা খাওয়া খুবই ভালো এই লেবুর শরবত এই লেবুর শরবত হলো লেবুগুলি ভালোভাবে ছাড়িয়ে লেবুর থেকে রসটা বার করে লেবু লেবুর শরবত তো রেডি লেবুর লেবুর শরবত খেতে খুবই সুস্বাদু এবং লেবুর শরবত ও খুব উপকার লেমন গ্রাসের শরবত প্রথমে লেমন পাতায় কিছু নিয়ে মিক্সারে দিয়ে মিক্স করে এক গ্লাস জলের মধ্যে কিছুটা লেমনের ওই মি ওই মিক্স ই করে ওই লেমন গ্রাস কিছুটা মিক্স করে দিয়ে জলে ভালোভাবে দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ওতে দু চামচ বা পরিমাণ মতো চিনি দিতে হবে দিয়ে ভালোভাবে দেখতে হবে ভালোভাবে মিশে গেছে কিনা তারপরে খেতে হবে ওটা শরীরের জন্যও খুবই ভালো ভালোই এনার্জিও পাওয়া যায় এবং শরীলকেও খুবই ঠান্ডা রাখে যে ওকে শরীরকেও খুবই ঠান্ডা রাখে যেটা খেতে খুবই ভালো শরীরে খুব উপকার দেবে